আমার পর্যটন যোগাযোগ করেছিলেন যদি করেছেন তাস আমি করেছি সেটা হল তার ধর্ম হল মুসলিম তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ হয় এবং সে আমাকে সে আমার সাথে দেখা করতেও এসেছিলো বন্ধু তার ধর্ম হচ্ছে মুসলিম সেবং এবং সে খুব বিশ্বাসযোগ্য ছেলে ছিল সে যখন আমার কাছে আসে তখন সে প্রথম ছিল সে হিন্দু এবং তার সাথে যখন আমি মিশি সে তখন আমার সাথে মিশতে মিশতে সে ধর্মীয় হিসেবে সে মুসলিম হয়ে গেল মুসলিম ধর্ম গ্রহণ করলো এবং তার সাথে তখন থেকে যে আমার একটি ভালো বন্ধুত্ব শুরু হল এবং সে করতো একটি বড়ো মানে বড়ো একটা কোম্পানির জব করতো এবং সেটাতে আমাকেও নিয়ে গিয়েছিলো এবং আমারও ইন্টারভিউ দেওয়ানোর চেষ্টা করেছিলো এইভাবেই এবং তার শিক্ষাও ছিল আপনার এইচএস গ্রাজুয়েশন পাস ছিল এবং সে তখন যখন এখানে জব করতো আমাকেও নিয়ে গিয়েছিলো তার থেকেই বোঝা যায় যে তার সাথে আমার কতটা যোগাযোগ বা ধর্মীয় যাই হোক ধর্মীয় ক্ষেত্রে বন্ধুত্ব ক্ষেত্রে অনেক ভালোবাসা